আমি বড়দীঘারি থেকে আসানসোল যাওয়ার জন্য একটা ক্যাব বুক করতে চাই কিন্তু আমার গন্তব্যস্থলে সময়মতো বা ট্রাফিক জ্যাম থাকলে অন্য রাস্তা দিয়ে আমাকে সময়মতো পৌঁছে দিতে পারবে কি না আমি সেটা জানতে চাই